আমাদের কোনো প্রশ্ন নেই যে আমার মামার বাড়ি অনেক দূর আমি ছোটোবেলাতে দেখে আসছি যে আমার মামাদের অনেকগুলো ছাগল গরু আছে তাদেরকে ছাগল গরু আছেন চার পাঁচটা ছাগল গরু তাদেরকে সুন্দরভাবে খাওয়ায় সুন্দরভাবে গম খাওয়ায় ক তাতে ঘাস নিয়ে আসছে বাইরের থেকে এনে ঘাস খাওয়াচ্ছে আবার ভুষি খাওয়াচ্ছে খাইয়ে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করে বড় করছে কারণ মামারা পশু গরু ছাগল এদেরকে ছোটোর থেকে বড় মানুষ করে বড়ো করে তাদেরকে বিক্রি করছে কারণ পশুদের যত্ন রাখার জন্য সকালবেলা যে যেখানে পশু থাকে সেখান থেকে গরু ছাগল সকাল হলে তাকে বের করে নিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তাকে বাঁধতে হবে গরু থাকলে সকালবেলা সেসব গোয়াল ঘরটা সুন্দর করে গোবর তুলে গোবর তুলে ঝাঁটা দিয়ে জল ছিটিয়ে সেইগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছে রেখে দেওয়ার পর গরুগুলো আবার সন্ধ্যা হলে সেসব আবার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় গরু গোনো বেঁধে দিচ্ছে কারণ গরুগুলো নোংরা জায়গা থাকলে মশা আবর্জনা অনেক গরুর খারাপ রোগ টোগ হতে পারে এই জন্য সব সমময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে